আপনি কি তরুণ প্রজন্মকে সংবাদ দেখতে উৎসাহিত করেন হ্যাঁ আমি তরুণ প্রজন্মকে সংবাদ দেখতে উৎসাহিত করি খবর দেখে লাভ কি খবর দেখে লাভ হচ্ছে গিয়ে আমরা খবরের মাধ্যমে দেশ বিদেশের তথ্য আমরা চোখের সামনে আমরা দেখতে পাই এবং কোথায় কি হচ্ছে এবং খবরের খবরের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের দেশের সেনা জওয়ানরা শহীদ হয়েছেন এটা আমরা খবরের মাধ্যমে জানতে পারি এবং সেনারা কীভাবে আমাদের দেশকে রক্ষা করছে সেটাও আমরা আমরা সেটাও খবরের মাধ্যমে জানতে পারি এবং খবরের মাধ্যমে আমরা অনেক শিক্ষাগত জিনিস আমরা শিখতে পারি এবং খবরের মাধ্যমে আমরা আমি আমরা খবরের মাধ্যমে আরও অনেক তথ্য আমরা পাই এবং খবরের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমরা যে দুনিয়াতে কি কোথায় কি হচ্ছে ঘরে বসেই আমরা খবরের মাধ্যমে আমরা গোটা দুনিয়াকে আমরা দেখতে পারি খবর খবর আমি এই জন্যই আমাদের নতুন তরুণ প্রজন্মকে দেখার দেখার জন্য অনুরোধ করছি